আমার প্রিয় বিষয়বস্তু হল আমার বাড়ি আমি আমার বাড়ির জন্য মোটামুটি ছোটো থেকেই আমি খুবই কষ্টের মধ্যেই জীবনযাপন করেছি কিন্তু বর্তমানে এখন ধরুণ বড়ো হওয়ার পর থেকে কাজকর্ম করার ফলে আমার একটা চেষ্টা আছে যে আমি বাড়ির জন্য আমি আমার সমস্ত কিছু করবো তো বর্তমানে মোটামুটি এখন আস্তে আস্তে আস্তে আস্তে আমি কাজ করে বাড়ির সমস্ত কিছুই করছি এবং যতটা চেষ্টা করছি আমি আমার পরিবারকে নিয়ে যাতে ভালোভাবে থাকতে পারি এবং বিষয়বস্তু বলতে গেলে আমার বাড়ি কিন্তু আগে যেগুলো যেগুলো ছিল না সমস্ত কিছু টিভি ফ্রিজ সমস্ত কিছু সেগুলো করতে পেরেছি নিজের সৎ পথে ইনকাম করে এবং আমার মোবাইলের নেশা হচ্ছে একটু খুবই বেশি কেন আমি খুব দ্রুত বেশি দিন মানে মোবাইল ব্যবহার করতে পারি না পরিবর্তন খুবই করি মোবাইলের প্রতি আমার একটা খুবই আসক্তি যে মোবাইল আমি ঘন ঘন চেঞ্জ করি এবং আমার মোবাইল ফোন খুবই ভালো লাগে মোটামুটি ধরুন বিগত কয়েক বছর ধরে আমি অনেকগুলোই মোবাইল হ্যান্ডসেট চেঞ্জ করেছি আর বা বর্তমানে এখন কাজ করার ফলে বাড়ির সমস্ত দিক থেকে যেগুলো যেগুলো বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো মানুষের দরকার যেই সব জিনিস সেই বিষয়বস্তুগুলো সবই আস্তে আস্তে কেনার চেষ্টা করছি এবং করবো এটাই হচ্ছে আমার মানে মূল উদ্যোগ আর বর্তমানে এখন আমি যেই জায়গাতে কর্মসংস্থান যে কর্মসংস্থানে আছি সেই কর্ম সংস্থানের দ্বারাই আমি আমার যে যে বিষয়বস্তুগুলো সেগুলো আমি সব আস্তে আস্তে তৈরি করছি